আমি আর সুইগি মিনার থেকে তিন প্লেট চাউমিন অর্ডার করেছি তার মূল্য চারশো টাকা গতকাল আমি আমার আগের অর্ডারটির থেকে একশো টাকা ছাড় কুপন পেয়েছিলাম আমি আজকে যে অর্ডারটি করেছি সেই পেমেন্টের মধ্যে সেই ছাড়টি পেতে চাই